আমি কোনো মা নৌকার মালিক না মানে আমাদের এরকম কোনো নৌকাও নেই আমরা মাছ ধরতে যাই না যখন আমরা আমাদের মানে জ্যাঠার মানে ওই যা বললাম জ্যাঠার বাড়ি যাই তখন তখন ওই জ্যাঠাদের মানে সুন্দরবনে বাড়ি সুন্দরবনে যেমন ওই এ নিয়ে যায় তখনই আমি যাই তখনই গেলে তখন মাছ ধরে আমি দেখেছি কিন্তু আ আমাদের কোনো নৌকা নেই আমাদের কি নদী এলাকায় বাড়ি তা আমরা নৌকা নিয়েই মাছ ধরতে যাবো ওই জ্যাঠারা যায় জ্যাঠাদের সাথে যেতাম তা নৌকার ভিতরেই মাছটা রাখতো মাছ ধরে নিয়ে তাও ভালোই লাগতো নৌকা মানে আমরা বাড়ি ধরি নৌকা নিয়ে ধরি না মানে জাল ফেলে ফেলে ধরি ছিপ ফেলে ধরি কিমনি কি কিংবা নদীতে দেখেছি আমার মামির বাপেদের বাড়ি আমরা গিয়েছিলাম জাল ফেলে নদীতে জাল ফেলে মাছ ধরতো স বেশি বড়ো নদী না ছোটো নদী তাই পুকুরেও জাল ফেলে মাছ ধরতো তবে আমার ওই মানে সুন্দরবনে আমার যে জ্যাঠার বাড়ি ওই জ্যাঠারা ওই ওরম করে মাছ ধরতে যেত তবে ওঠে তো আমি গিয়েছিলাম একবার একবার মানে যে গিয়েছিলাম একবারই গিয়ে গিয়ে আর গিয়েছিলাম ওতে মাছ ধরতে তা খুবই ভালো লেগেছিলো মাছ ধরার সময় যখন মাছ ধরছিল তো আমি দেখেছি অনেক মাছ অনেক রকম মাছ উঠেছিলো তবে তাও জেলিফিশ দেখেছিলাম জেলিফিস নিয়ে হাতে নিয়েছিলাম তাদের খুব সুন্দর আগে কোনোদিন দেখিনি জেলিফিস তাই ওখানে গিয়ে আমি দেখেছিলাম জেলিফিসটা খুব সুন্দর আর জেলির মতো তলতলেই তলতল করছে আমি নিয়ে এসেছিলাম বাড়ি ওইটা তবে ওখানকার মানুষ তো মানে ওই সব ডুবে যাওয়ার ভয়তে উঁচু উঁচু ঘর করে জ্যাঠাদের ঘরটাও অনেকটাই উঁচু তাই আমরা আমাদের কোনো মানে ওই নৌকা নেই নৌকা করে আমরা মাছ ধরতে যাই না আমরা এই জ্যাঠাদের বাড়ি আমরা নৌকা নিয়েই যেতাম সুন্দরবনে ওই নদীতে মাছ ধরতে তাাছাড়া আমি কোনোদিন যাইনি মাছ ধরতে নৌকা নিয়ে